আমার প্রিয় ইনডোর গেম বলতে গেলে লুডো আমি লুডো খেলতে খুব ভালোবাসি কারণ ওটা ঘরের মধ্যে বসে খেলা যায় আর তার থেকেও মানে কখনো সময় পেলাম বাড়ির দুজন বা তিনজন মিলে খেলা যায় কখনো ফাঁকা জায়গা এই সময় পেলে বা কখনো একসঙ্গে সবাই থাকলে গল্প করতে করতে আমি লুডো খেলি লুডো খেলতে আমার খুব ভালো লাগে আমার বলতে গেলে লুডোতে সব সময় আমি জিতি বা এই লুডোটা আমাকে খেলা শিখিয়েছে আমার মা আমার মা মাও লুডো খেলতে পারে ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা দুপুরবেলা সব কাজ খাওয়া দাওয়া সেরে মা কাকিমা তারপর আরও জ্যেঠিমা আশেপাশে অনেকেই দেখতাম যে দুপুরবেলা এসে তারা লুডো খেলত কারণ দুপুরবেলা না ঘুমিয়ে তারা লুডো খেলাটাকে দেখতে বেশি খেলাধূলা করত তাদের দেখেই আমি লুডো খেলা শিখেছি আর আমিও তাই করি প্রত্যেক দিন দুপুরবেলা আমরা কজন মিলে লুডো খেলি